পেট্রোলের দাম বৃদ্ধি ফলে আমি বাইক দিয়ে সচরাচর ব্যবহার করতাম সে এবার সচরাচর ব্যবহার করতে পারচ্ছি না আমি সবজি মার্কেট গেলে আমি বাইক নিয়ে যেতাম আমি চিকেন কিনতে গেলে বাইক নিয়ে যেতাম আমি মাংসের দোকানে মাছের দোকানে গেলে বাইক নিয়ে যেতাম কিংবা মাঠঘাট ঘুরতে গেলেও আমি বাইক নিয়ে যেতাম সচরাচর এখন যে দরকার ছাড়া বাইক নিয়ে বেরতে পারচ্ছিনা একমাত্র নিজের দরকার দ্বারা আছে আমাকে মুড়ির দোকান যেতে হবে আমাকে মাল বোয়ে নিয়ে আসতে হবে এই গাড়িটা নিয়ে গেলে মুড়ির দোকানটা নেওয়া হয় এবং গাড়িতে মালটা চাপিয়ে আমার চলে আসবে আমার হাতে করে ঝুলিয়ে আনতে হয় না এই কিছু কাজের জন্যে আমাকে বাইক এখন বেড় করতে হয় যাতে করে পেট্রোলের দাম এতো হয়ে গেছে আমি সব জায়গায় বাইক নিয়ে যেতে পাচ্ছি না মানে যেগুলো আমার দেখ আছে মাঠঘাট গেলাম এখন আমার সাইকেল ইউস করে যেতে হচ্ছে কিন্তু তখন এই শুধু মাত্র পেট্রোলের দাম বাড়ার জন্য নাহলে আমি কিন্তু বাইক নিয়ে সচরাচর যাওয়া আসা করা যেত এতে আমাদের জায়গানির স্বাস্থ্য বলতে পরিবেশে ক্ষতি তো হয় বাইক মানে তো পরিবেশে ক্ষতি কিন্তু এখন ক্ষতি কী বলবো এখন যতটা দেশ আমাদের উন্নত হচ্ছে এখন উন্নত মানের বাইক বেড়োচ্ছে তাদের ধোঁয়া আসছে সেরকম অতটা পলিউসান করে না পলিউসান করে কিন্তু অতটা করে না সেই জন্যেই তো সরকার এখন পদক্ষেপ নিচ্ছে পুড়নো গাড়িগুলোকে তুলে নিয়ে নতুন মডেলের গাড়ি মডিফাইড করার জন্য